হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলছি বলুন আচ্ছা আচ্ছা নমস্কার হ্যাঁ বলুন আপনার সমস্যা

আচ্ছা আচ্ছা আপনি কি বাড়িতে বাড়িতে কি আপনি মানে একাই থাকেন মানে আপনি কোন জায়গায় আছেন আচ্ছা আচ্ছা না বেশির ভাগ সময় কি আপনি একা একা থাকেন বাড়িতে আচ্ছা আপনি কথাবার্তা বলেন সবার সাথে ঠিক ঠাক আচ্ছা এটা কত দিন ধরে হচ্ছে আপনার মানে কত দিন ধরে এরম কাজের অনিহা বা কথা বলতে ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ তো আপনি রাতে ঠিক ঠাক ঘুম হয় আপনার হ্যাঁ হ্যাঁ মানে অনেক চিন্তা করেন মানে চার দিকের চিন্তা ভাবনা করেন রাতের বেলায় দিয়ে ঘুম হয় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার বলুন আচ্ছা আচ্ছা সেই কারণে তার মানে তারপর থেকে আপনি বলছেন যে আপনার ভেতরে মানে আপনি চুপচাপ হয়ে আছেন শান্ত হয়ে আছেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে এই ঘটনাটার থেকে হতে পারে যে আপনি সরে এসেছেন মানে মানুষ জনের থেকে আপনার ভালো লাগছে না কথা বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা এটা এটা কারণ হতে পারে এছাড়াও যদি ধরুন আপনি এই যে আগে যে ভাবে মিশতেন সবার সাথে এখন আর সেভাবে মিশতে পারছেন না বা কথা বলতে পারছেন না খুলে কথা বলতে পারছেন না হ্যাঁ হ্যাঁ আপনিই দেখুন হ্যাঁ একা থাকতে ভালো লাগে একা থাকতে কিছু কিছু সময় ভালো মানে একা থাকা ভালো এবার দেখুন আপনি যেমন বলেন লেখা লেখি করেন চেষ্টা করুন একটু লেখালেখির মধ্যে মানে আপনি যেটা ভাবছেন সেটাকে লিখে প্রকাশ করুন তাহলে কিন্তু অনেক সময় না এই মানে ভেতরে যে মানে একটা চিন্তা চলে সেগুলো অনেক সময় কিন্তু দূর হয় মানে আপনি যদি আপনি কি দিনলিপি বা কিছু লেখেন তাহলে আপনি সেগুলোও লিখতে পারেন না না এরকম ভাবনা না মানে হ্যাঁ আপনাকে দেখুন এটা একটা মানে এটা স্বাভাবিক রোগ ঠিক আছে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এটা সবারই হয় মানে চিন্তার মধ্যে সবাই থাকে তো আপনাকে আমি ঘুমের জন্য কিছু ওষুধ দেবো সামান্য বেশি ডোসের দেবো না কারণ আপনার সেরকমও অত গুরুতর কিছু হয় নি আপনি ওষুধটা খেয়ে ঘুমোলে আপনার ঘুমটা যদি ঠিক ঠাক হয় তাহলে আপনার শরীরটা সুস্থ হবে এবং মনটাও হালকা হবে এরপর ধরুন আপনি যে বললেন এখন আপনার যে ঘটনা ঘটে গেছে তার জন্য আপনার মনে হচ্ছে যে আপনি আগের থাকে অনেকটা চুপ হয়ে গেছেন তাহলে আপনি ধরুন কিছুদিন হাওয়া বদল করার জন্য কোথা থেকে একটু ঘুরে আসতে পারেন বা বন্ধুদের সাথে একটু ধরুন পুরনো বন্ধুদের সাথে দেখা বা বাড়ির পরিবারের লোকেদের সাথে দেখা করতে পারেন ঠিক আছে তো আপনি যদি আপনি যদি আমার আমার কাছে আসেন আমি আপনাকে ওষুধ লিখে দেবো আর এটা মানে এই কথা বলার মাধ্যমেই বা আমার সাথে যদি আপনি যদি ধরুন কাউকে বলতে না পারছেন তাহলে আমি আপনাকেই আমাকেই আপনি বন্ধু হিসাবে সবটা বলে কিন্তু হালকা হতে পারেন ঠিক আছে এটা কোনো স্বাভাবিক একটা রোগ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আমার চেম্বারে বসি আপনি আসুন সোম বুধ শুক্র সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আমি থাকি আপনি যোগাযোগ করে আমার চেম্বারে আসুন আমি আপনার সাথে গল্প করবো ঠিক আছে কোনো অসুবিধা হবে না এবং আপনাকে আমার প্রয়োজন মতো যা মনে হবে সেরমভাবে ওষুধ লিখে দেবো ওষুধ না লাগলেও আপনি দেখা করে যান ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ একদম এটা কোনো রোগই নয় এটা একটা মানে মনের ওপর আপনার চাপ পরেছে সেই জন্য এটা আপনার মনে হচ্ছে যে আমি এরকম হয়ে যাচ্ছি কিন্তু এটা সবাই এরই হয় এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আপনি ঘুমের প্রয়োজন ঘুমটার জন্য আমি আপনাকে ওষুধ দিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ